কী বলছেন হ্যাঁ হ্যাঁ বলুন

হ্যাঁ সমস্ত বইই পাওয়া যায় হ্যাঁ টেস্ট পেপার আপনার কোনটা লাগবে ডব্লিউ বি টি এ লাগবে না কি এ বি টি এ লাগবে এ বি টি এর তো ম্যাডাম এখনও বেরোয়নি ওটা তো মনে হয় কাল পরশু করে বেরোবে মানে দু চার দিনের মধ্যে আমার দোকানে চলে আসবে তখন নাহয় আপনি এসে নিয়ে যাবেন হ্যাঁ সহায়িকা সবেরই আছে কিন্তু থামুন একবারটি দেখে বলে দিচ্ছি হ্যাঁ অঙ্কেরটা জাস্ট নেই অঙ্কেরটা ফুরিয়ে গিয়েছে কালকে চলে আসবে

কিন্তু ইতিহাসের জন্য হ্যাঁ শুনুন ইতিহাসের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়েরটাও ভালো হবে দাম এটার আপনার পড়বে তিনশো নব্বই টাকা ছাড় দশ পার্সেন্ট ওটায় দাম পড়ছে দুশো পঞ্চাশ টাকা ওটাতে পনেরো পার্সেন্ট ছাড় হ্যাঁ যেমন চাঁদের পাহাড় বা মিশর রহস্য সমস্ত ধরনের গল্পের বই পেয়ে যাবেন হ্যাঁ সব হ্যাঁ সব পাওয়া যাবে

হ্যাঁ দেড়শো দুশো টাকার মধ্যে হয়ে যাবে আপনার কী কী লাগবে আচ্ছা ও আচ্ছা আচ্ছা হ্যাঁ তাহলে আপনি একবার সময় করে কাল পরশু নাগাদ আমাদের দোকানে আসুন না এসে নাহয় বাকি কথা ওখানেই বলবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হুম হ্যাঁ হ্যাঁ পরশুদিনই খুললাম হ্যাঁ সবসময়ই হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই

হ্যাঁ হ্যাঁ আপনি দেখে যাবেন না কোনো অসুবিধা নেই তারপরে না হয় যখন আপনি নিতে যাবেন তখন না হয় পুরোটা একসঙ্গে দেওয়ার দরকার নেই আপনি কিছুটা দিয়ে নিয়ে যাবেন বাকিটা না হয় পরে দেবেন হ্যাঁ হ্যাঁ সেটাই

হ্যাঁ ঠিক আছে